মাছ ধরার জন্য অনেক রকমের নৌকাই ব্যবহার করা হয় কিন্তু আমি যেটা দেখেছি আমাদের দিকে যেটা হয় এই যে ছোট ছোট যে নৌকাগুলো বাইরের দিকে যায় ওই যে মানে মাছ ধরতে যায় আর বড় নৌকা বলতে মাছ ধরার নৌকা বলতে ওই যে বা বড় বড় সমুদ্রর দিকে যে নৌকাগুলো যায় ট্রলার নৌকা বলে না ঠিক ট্রলার বলে যাদের দিক নির্ণয় মানে করার জন্য কম্পাস থাকে বা রেডিও থাকে সংবাদ শোনার জন্য এইরকম বাইরের দিকে যে নৌকাগুলো যায় আসলে মাছ ধরতে বলে বড় বড় নদী বা সমুদ্র যেগুলো বলে ওদিকে যায় আর মাছ ধরে ওগুলো তো একদিনে ফিরে আসতে পারে না ওই জন্য বড় বড় ফ্রিজ বা মাছ রাখার স্টোর বলে যেগুলো ওগুলোকে নিয়ে যায় মাছ ধরে ওগুলোতে স্টোর করে তিন চার দিন বা চার পাঁচ দিন পরে ওগুলো ফিরে আসে এসে এদিকে বিক্রি করে বা কিছু হ্যাঁ নৌকাগুলো সব একে মানে একই রকম না একে অন্যের থেকে আলাদা আলাদা রকমের হয় এক এক দিকে এক এক রকমের নৌকাই হয় এই গ্রামের মধ্যে বা নদীর নৌকা আলাদা তারপরে সাগরের নৌকা আলাদা সমুদ্রর নৌকা আলাদা মানে এরকম দূরের নৌকা মাছ ধরার জন্যে যে নৌকাগুলো যায় বাইরে সেগুলো আর আমি আমি এই যে ছোট ছোট যে নদীর নৌকা এগুলোরই মালিক ডিঙি নৌকা যেগুলোকে বলে সেগুলোরই মালিক বললেই চলে আর এগুলো দেখেই অভ্যস্ত বেশিরভাগ